মুরগি পোল্ট্রির মুরগি ব্রয়লার মুরগি দেশি মুরগি দেশি মুরগিগুলো ছেড়ে দিলে তারা বাইরে চরা করে খুটে খেয়ে সন্ধ্যেবেলা বাড়িতে আসে আর পোল্ট্রি মুরগি তাদেরকে ভুসি দিতে হয় খাদ্য দিতে হয় এবং এক জায়গায় আবদ্ধ করে রাখতে হয় হয় ঘন ঘন অসুখ করে ডাক্তারের পরামর্শ নিয়ে তাদের ঔষধ খাওয়াতে হয় চল্লিশ দিন পরে পোলট্রি মুরগিগুলো কোম্পানি এসে মেপে তুলে নিয়ে যায় পোলট্রি চাষ লাভজনক চাষ তবে খাটুনই প্রচুর আর ব্রয়লার মুরগি ব্রয়লার মূলত মাংসের যোগান দেওয়ার জন্য ব্রয়লার চাষ করা হয় ব্রয়লার মুরগিগুলো ঠিক পোলট্রির অনুরূপ ওকেও পরিচর্যা করতে হয় ভুসি দিতে হয় ঘরে আবদ্ধ করে রাখতে হয় নিয়মিত খাবার দিতে হয় এবং অসুখ হয় ডাক্তারের পরামর্শ নিয়ে আবার ওষুধপত্র খাওয়াতে হয় ভ্যাকসিনও করাতে হয় পোলট্রি মুরগি এবং ব্রয়লার মুরগিগুলো এতটা কমজোরি যে একটু ঠান্ডা লাগলেই ও শরীর খারাপ সর্দি কাশি ঠিক মানুষের মতো পোলট্রি চাষ করতে গেলে সব সময় সজাগ সচেতন থাকতে হয় যাতে ঠান্ডা না লাগে আবার গরমও না লাগে গরমের সময় আবার জল স্প্রে করে পোলট্রি মুরগির এবং ব্রয়লার মুরগির বডির বডিকে ভিজে দিতে হয় এবং আশপাশ ফার্মের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় নইলে বিভিন্ন রোগ জীবাণু এসে এ পোল্ট্রি এবং ব্রয়লার দুটোকেই অ্যাটাক করে এবং যে পোলট্রির চাষি তাকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তাকে ফার্মে ঢোকার আগে ডেটল এবং ফিনাইল এ দুটো ব্যবহার করে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে যাতে বাইরের কোনো জীবাণু ফার্মের মধ্যে প্রবেশ করতে না পারে এইভাবে ফার্মকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ব্রয়লার এবং পোলট্রি দুটোকেই সমান পরিমাণের যত্ন নিতে হবে সূর্যের তাপ অত্যাধিক হলে পোলট্রি ফার্মের চালের ওপরে খড় বিচালি বিছিয়ে দিতে হবে নইলে ওই গরমটা পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগির আমি দুটো উভয়কে বলছি

সেই রোদের তাপটা যাতে বেশি না লাগে তার জন্য খড় বিচুলি অবশ্যই অবশ্যই বিছিয়ে দিতে হবে আর যে জলের ব্যবস্থাটা সেটাকেও জলের ট্যাঙ্কটাকে সেটাকেও ছায়াতে রাখতে হবে যাতে জল ট্যাঙ্কটা ঠান্ডা থাকে এবং জল ঠান্ডা পান করতে পারে পোলট্রি এবং ব্রয়লার কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে কোনো কিছু প্রয়োজন হয় না এ সকালবেলা ছেড়ে দিলে সারাদিন খুঁটে খাটে খেয়ে ঘুরে সন্ধেবেলা চলে আসলো এবং এর রোগ প্রতিরোধ কম করার ক্ষমতাও খুব বেশি থাকে যেটা পোলট্রি বা ব্রয়লার ক্ষেত্রে আদৌ না সব মিলিয়ে দেশি মুরগি পোষা ভালো কেননা এর পেছনে খাটুনি কম তবে অত্যাধিক চাহিদার এবং লাভজনক করতে গেলে পোলট্রি বা ব্রয়লার চাষ করা ভালো যাতে অল্প দিনে মাংস আমিষ সাপ্লাই করতে পারি এই জন্য পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগি চাষ করা ভালো